হ্যাঁ আমি এমন একটি ছবি দেখে দেখে এঁকেছিলাম যেই ছবিটাতে আমি এঁকেছিলাম একটি জঙ্গলে একটি হরিণ ছাড়া মনের সুখে ঘাস খাচ্ছে এবং তার পেছনে গাছ থেকে একটি অজগর নেমে তার দিকে এগোচ্ছে আমি ছোটোবেলায় এই ছবিটা আঁকার ফলে আমি বুঝতে পারিনি যে এই ছবিটার অর্থ কী হতে পারে তার পরে আমি যখন এই ছবিটাকে ভালো করে দেখি বা ভালো করে বুঝতে পারি তার পরে আমার মনে হয় যে এই অজগরটি হয়তো হরিণ ছানাটাকে খাওয়ার জন্যই তার দিকে এগোচ্ছে বা তাকে মেরে ফেলার জন্যই এগোচ্ছে তার পরে আমি সেই ছবিটাকে ভালোভাবে রাখতে চেষ্টা করি যাতে এই ছবিটা দেখে সবাই বুঝতে পারে যে কোনো প্রাণী একে অপরের উপরে যে কোনো প্রাণী একে অপরের উপরে নির্ভরশীল যেমন হরিণ ছানাটাকে খেলে তবে অজগরটি বেঁচে থাকতে পারত বেঁচে থাকতে পারত এবং সেই অজগরটি সেই হরিণ হরিণ ছানাটাকে তার খাদ্যরূপে খেতে পারে আমি এটাই ভেবে সেই ছবিটিকে আমি আমার আলমারিতে তুলে রেখেছি